পশ্চিমবঙ্গের ক্রীড়াখাতো কীভাবে লিঙ্গসমতা খেলাধুলার অন্তর্ভুক্ত বিষয়টিকে মোকাবিলা করে উদ্যোগে তত্ত্ব মহিলা হকি এসোসিয়েশনের ল্যাডি ক্যাথলি জার্ক ট্রিগার দ্বারা গঠিত ছিলেন যিনি চার্চেলেস তিনি ছিলেন ট্রিগার্ড উনিশশো আঠাশ সালে কলকাতা কমিশনার বিএস বিএসবি পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থা ছিলেন এখন বর্তমানে আছে সৌরভ গাঙ্গুলি দা দাদা সিএবির প্রেসিডেন্ট